ক্রেতারা যেভাবে টেকসই এবং নৈতিক পোলট্রি সমর্থন করেন যেটা আছে আমাদের স্থানীয় যারা আছে তারা পোলট্রি যারা যাদের পোলট্রির ফার্ম আছে আর কি

কোম্পানি থেকে নেয় আর কি কোম্পানি থেকে পোলট্রি নিয়ে তারা চাষ করে আবার কোম্পানি এসে তাদের খাবার দিয়ে যায় বিভিন্ন রকমের ওষুধ টষুধ দিয়ে যায় এবং দেখেও যায় পোলট্রিগুলো কেমন আছে কটা মরছে না মরছে এগুলো ওরা দেখে যায় এবং তারা যখন নিয়ে যায় আমি দেখেছি টেকসই টেকসই মুরগি বলতে পোলট্রি বলতে আমি যতটা বুঝি শরীর স্বাস্থ্য স্বাস্থ্য মানে জায়গায় মাংস বেশি এবং যে সঠিক সবকিছু পেয়েছে ভ্যাকসিন থেকে শুরু করে সবকিছু সঠিকভাবে পেয়েছে বেছে বেছে সেই ভালো পোলট্রিগুলোই নেয় আর যাদের ঠ্যাং ভেঙে গিয়েছে যারা বাড়েনি তাদেরকে তারা দিয়ে যায় মানে যারা পোলট্রির ফার্ম যাদের আছে তাদের কাছে দিয়ে যায় আমি দেখেছি অনেকবার আর এটা এটা তারা কীসের জন্য করে আমরা অতটা জানি না হয়তো তাদের বিভিন্ন রকম রেস্টুরেন্টে পাঠায় বা বা বা কোনো কোনো অনুষ্ঠান বাড়িতে পাঠায় এগুলো আছে তারা এগুলো ছোটগুলো বাদ দিয়ে বড়গুলো বাছাই করে নিয়ে যাই কিসের জন্য আমি জানি না আমি যখন পোলট্রি কিনতে যাই আমি তখন দেখি আমি যতটা ওজনে নিই না কেন তার মধ্যে ভালো মানে কোথাও হাড়ে টাড়ে বা তলায় টলায় ভেঙে গিয়ে রক্ত জমে আছে কি না পেছনে ঘা টা হয়ে যায় মাঝেমাঝে রক্ত টক্ত পেছন দিকটা কীরকম ঘা ঘা টাইপের হয়ে থাকে এগুলো আমরা নিই না আমরা ভালো দেখেই নিই এইরকমভাবে আমরা টেকসই পোলট্রি আমরা সমর্থন করি